কিছু খাবারের নাম হলো ভাত রুটি ডাল শাক ভাত মাছের ঝোল কাতলা কালিয়া ইলিশ ভাপা চিংড়ির মালাইকারি আলু ভাজা বেগুন ভাজা করলা ভাজা পটল ভাজা পটল পোস্ত ঝিঙা পোস্ত ফুলকপি রোস্ট ধোসা বেবি নান বার্গার পিৎজা পিৎজা চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি ফ্রায়েড রাইস চিকেন পকোড়া ভেজ পকোড়া আলুর চপ চাউমিন এগ রোল চিকেন রোল শিঙাড়া কচুরি চিকেন ললিপপ নান পোলাও খিচুড়ি মোগলাই চিকেন কষা ভেজ মোমো চিকেন মোমো চিকেন স্টু স্যালাড ভেটকি ফ্রাই কাজলি মাছের পকোড়া ভেলপুরি ফুচকা পনির মশলা আর চিলি প্রন চিলি পাবদা মাছের পাতুড়ি ইলিশ মাছের ঝোল লুচি আলুর দম দুধ পটল বেগুনি কুমড়োলি বেগুন বাহার মা শুটকির চাটনি শুটকির ঝোল শুটকির বড়া মোচার চপ পেঁয়াজি ভেটকি পাতুরি শাহি পনির দই ফুচকা পাপড়ি চাট সাম্বার ইডলি ধোসা মুগ ডাল মুসুর ডাল লাউ লাউ ঘণ্ট বাঁধাকপি ঘণ্ট মুড়ি ঘন্ট